আমার পাখি দেখার ভীষণ শখ পাখি দেখতে আমি খুবই পছন্দ করি এবং সেটার আমি ফটো তুলতেও পছন্দ করি আমি অনেকবারই পাখির ছবি তোলার চেষ্টা করেছি একবার আমি আমার বাবা মার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম সুন্দরবনে তো সেখানে সেখানে আমি প্রচুর ধরনের পাখি দেখি তাদের আমি ফটো তোলারও চেষ্টা করি কিন্তু আমি যখনই তাদের ফটো তুলতে যেতাম তখনই তারা উড়ে যেত অনেকবার আমি চেষ্টা করলাম চেষ্টা করার পরেও ছবি তুলতে পারছিলাম না কখনো কখনও গাছের গুঁড়িতে বসেছিল কখনও গাছের ডালে যখনই ছবি তুলতে যেতাম তখনই পাখিটি উড়ে যেত তারপর আমি বাবা মাকে বলি বাবাকে বলি বিশেষ করে বিশেষ করে ছবি তুলতে পারছি না বাবা বলে তো এইভাবে পাখিদের সামনে সামনে থেকে যদি ফটোটা তোলা হয় তারা ভয় পেয়ে উড়ে যাবে তুমি যদি একটু আড়াল থেকে বা লুকিয়ে ও পাখিটির ছবি তোলো তাহলে পাখিটা বুঝতেও পারবে না তার সুন্দর ফটোও তুলতে পারো তো আমি বাবার কথা শুনে চেষ্টা করতে গেলাম পাখির ফটো তুলতে অনেকবার চেষ্টা করার ফলে পরে আড়াল থেকে কয়েকটা ছবি তুলি টিয়া পায়রা শালিক পাখি মাছরাঙা আরও প্রচুর ধরনের পাখি আমি দেখি এবং তাদের ছবি আমি তুললাম বাবা যেভাবে বললো আমার অনেক চেষ্টা করার পরে দেখলাম আমি সফল হয়েছি কয়েকটি সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম যখনই আমি ছবিগুলো দেখি আমার খুবই ভালো লাগে

আমি মাঝে মাঝে এই পাখি দেখার জন্যে বিভিন্ন জায়গায় যাই যেখানে যেখানে অনেক ধরনের ভালো ভালো পাখি সেখানে দেখতে আমি যাই পাখি দেখলে আমার মনটা খুব খুশি থাকে পাখি তোলার এই তোলার আমার ছিল অভিজ্ঞতা ছবি তোলার অভিজ্ঞতা ছবি তোলার অভিজ্ঞতাটা আমার এই ছিলো